যদি অ্যাম্বুলেন্স সেবা প্রদানকারী স্বাস্থ্যসেবা সরবরাহকারী কর্মীদের মধ্যে সংযোগের জন্য উপযুক্ত তথ্য না থাকে তাহলে সংযোগে সমস্যা হতে পারে এবং আমাদের এখানে প্রয়োজন সময়ে সঠিক অ্যাম্বুলেন্স সংযোগের অভাব রয়েছে অনেক সময় গ্রামীণ এলাকায় প্রয়োজনীয় অ্যাম্বুলেন্স সংযোগ পাওয়া অত্যন্ত কঠিন হয় যদি গ্রাম অঞ্চলে অ্যাম্বুলেন্স না থাকে বা কেন্দ্রীয় অবস্থান থেকে হসপিটালগুলি দূরে হয় তখন অ্যাম্বুলেন্স পাওয়া খুব খুবই কষ্টের এবং গ্রামীণ এলাকার দিকে নেটওয়ার্ক সমস্যাও রয়েছে অনেক অনেক সময় গ্রামীণ অঞ্চলের নেটওয়ার্ক সংযোগের কারণে আমরা অ্যাম্বুলেন্সের ওই ওয়ান জিরো টু নম্বরটিতে ফোন করতে পারি না যেই কারণে আমাদের এইখানে অ্যাম্বুলেন্সের অ্যাম্বুলেন্সের সংযোগ সমস্যা রয়েছে এরকম আরো অনেক কারণ রয়েছে যেইগুলির জন্য আমাদের গ্রামে খারাপ অ্যাম্বুলেন্সের সংযোগের কারণ রয়েছে